আমাদের শৈশবে একটা স্মৃতি আমার খুব মনে পড়ে যেটা মেলা দেখা বার্ষিক বছরের শেষদিকে অর্থাৎ পৌষ মাসে একটা মেলা বসে শীতকালীন মেলা ওই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে ওই মেলাতে খুব যাত্রানুষ্ঠান হয় মেলাতে পুতুল নাচ হয় ওগুলো দেখার জন্য খুব আগ্রহ হতাম তখন বাড়ির লোকেদেরকে বলতাম আমাকে মেলা নিয়ে চলো ওরা মেলা নিয়ে যেত টিকিট কেটে আমরা মেলাতে গিয়ে ওই যাত্রার অনুষ্ঠান দেখতাম যাত্রা দেখতে দেখতে একবার নায়ক নায়িকা এত হাসছে কখনও কাঁদছে এটা দেখে খুব ভালো লাগছিল তখন সেই মুহূর্তে তারপর ওটা বারবার যখন হতেই থাকল তখন ভাবলাম কী হচ্ছে এটা তখন তো বাচ্চা বুঝতে পারছিলাম না তারপর আবার একদিন গিয়েছিলাম তখন ছোটো ছিলাম তো খুবই তাই আবার বলছি জেদ করছি যে আমি পুতুল নাচ দেখব তখন ওই পুতুল নাচ দেখতে গিয়েছিলাম পুতুল নাচটা খুব ভালো লাগছিল এই একটা একটা পুতুলকে উপর থেকে দড়ি দিয়ে বা তার দিয়ে ঝুলানো হয়েছিল এই পুতুল এই পুতুলের নাচ হচ্ছিল গান হচ্ছিল ওটা খুব আনন্দদায়ক হচ্ছিল পুতুল নাচটা দেখে খুব মজাই পাচ্ছিলাম তখনকার কমলার বনবাস একটা পুতুল নাচ দেখেছিলাম ওটা খুব ভালো লাগছিল তার পরবর্তীকালে ওটা আবার যাত্রাও হয়েছিলো ওই যাত্রাটাও বড় হয়েই দেখেছিলাম কিন্তু ছোটোবেলার ওই স্মৃতিগুলো আজও মনে পড়ে ছোটবেলায় কত কিছুই না হয়েছে মেলাতে যাওয়ার জন্য কত বায়নাই না হয়েছে এটা কিনব ওটা কিনব এই নিয়ে চলতেই থাকত ছোটোবেলায় ওই স্মৃতিগুলো খুব মনে পড়ে মেলার বিশেষ করে ওই যাত্রানুষ্ঠান যাত্রা তো প্রতিদিন হতেই চলল তিনদিন চারদিন ওই মেলাতে যাত্রা হতো ওই যাত্রা দেখার জন্য খুব কান্না করতাম তখন বাড়ির লোক নিয়ে যেত